হ্যালো বলছি আমাকে চিন্তে পারছো না সেই গাড়ির বুক করেছিলাম এক জায়গা যাবো বলে ঘুরতে বলছি তুমি কি আজকে লাস্ট আসতে পারবে নাকি আমি অন্য গাড়ি বুক করবো যাবে যাবে বলে তো তুমি তো আজ তিন চার দিন ঘোরাচ্ছ আর কী বলবো বলো তো নাহলে আমি বলবো তাহলে অন্য গাড়ি ভাড়া করছি তোমাকে কথা দিয়ে রেখেছি আর অন্য গাড়ি যা বা যাকে বললাম সে তোমার চেয়ে কম ভাড়া নিচ্ছে সে ঠিক আছে কিন্তু তোমাকে কথা দিয়ে রেখেচি বলে তোমাকে তো বারবার ফোন করছি না তো আর ফোন করার দরকার ছিলো না তুমি আজকে সিওর আসতে পারবে আর না যদি আসো তাহলে কিন্তু আমি অন্য গাড়ি নিতে ব্যবস্থা নিয়ে নিবো কিন্তু ওই তো পাঁচটার দিকে বেরোবো আজকে পাঁচটার দিকে বেরোবো আর আমরা যাবো পাঁচজন হুম দু দিন ওখানে থাকা হ্যাঁ ভাড়া ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না হ্যাঁ ঠিক আছে তোমাকে কথা দিয়ে রেখেছিলাম বলে তো ওই জন্য আমি কাউকে বলতে পারি নি না তো আমি অন্যজনকে নিয়ে চলে যেতাম আচ্ছা আর পাঁচটার সময় আর আমার একটা জরুরি কল আসছে আমি একটু পরে তোমাকে ফোন করছি হ্যাঁ